আমি যেহেতু শহরে থাকি তাই আমি সেলাইয়ের কিছু জানি না আমি যখন গ্রাম অঞ্চলে আসি তখন দেখি গ্রামের আমার ঠাম্মারা কাকিমারা কাঁথা সেলাই আসন সেলাই বিভিন্ন রকম করে দেখে আমার খুব ভালো লাগে আমি তাদের সাথে বসে সেলাই করতে সেলাইটা শিখি কিন্তু আমার কাকিমা একটা আছে ব্লাউজ কাটিং করে ব্লাউজ কাটাতে বিভিন্ন রকম ব্লাউজ করে কাটিং করে আমি দেখে দেখে দেখে দেখে আমি কাকিমাকে বলি যে আমার স্মরণীয় দিনটা আমার এটাই ছিলো যে কাকিমকে বলি যে তুমি সরে যাও আমি দেখি তোমার মতন করতে পারি কি না তা কাকিমা বলল তুই পারবি যে হ্যাঁ দেখি না পারি কি না কাকিমা দাঁড়িয়েছিলো হ কিন্তু আমি মেশিনে কাকিমা যেভাবে কাটিং করছিলো সেইভাবে দেখেছি দেখে সেইভাবে কাটিং করে ব্লাউজের পিসটা কেটে আমি কাকিমার মতন ব্লাউজটা করে ফেললাম ফিটিং টিটিং সব কিছু কমপ্লিট করে ফেললাম এই দিনটা আমার স্মরণীয় ছিল কাকিমা বললো তুই অল্পতেই শিখে গেলি তোর এই স্বর্ণ মুহূর্তটাই খুব ভালো তোর স্বরণশক্তিটা খুব ভালো তুই সেলাই পারবি ঠাম্মার কাছ থেকে কাঁথা সেলাই আসন সেলাই এই গুলো সব শিখেছি